হ্যাঁ আমি শ্যামল মাহাতো বলছি তো আমি একটু বাইরে ঘুরতে যেতে চাই আর কি বকখালির কাছে তো আপনি তো নিয়ে যেতে পারবেন তো আচ্ছা ওইটা ওই গাড়িতে ভাড়া কিরকম কি হবে আমরা বলতে আমরা বন্ধুবান্ধব মিলে চারজন আছি সাত হাজার টাকা সাত হাজার টাকা একটু অনেকটা বেশী হয়ে গেল না সামনেই তো খুব বেশী দূর তো নয় সেটা তো বুঝতে পারলাম কিন্তু চারজন যাবো যাওয়া আবার ঘুরে ঘুরে নিয়ে আসবেন তো আচ্ছা ওখানে যে আচ্ছা ওখানে যে যে সব জায়গা রয়েছে ঘোরার সে রকম সে সব জায়গাতে নিয়ে যেতে পারবেন তো ও আচ্ছা তো ঠিক আছে আমি দেখছি আর ওই নিয়ে যে যাবেন তো রাস্তার মাঝে কোনোরকম অসুবিধা বা কোনোরকম সমস্যায় পরবো না তো ও আচ্ছা তাহলে আপনি

সে তো বুঝলাম তালে আপনি কখন ফাঁকা থাকবেন না আমরা ডেট ঠিক করবো আচ্ছা তাহলে আমি তাহলে হ্যাঁ তাহলে আমি বন্ধুবান্ধবদের সাথে কথা বলে নিই দেখি দু তিন দিনের মধ্যে আমরা যাওয়ার চিন্তাভাবনা নিচ্ছি আর কি তো আচ্ছা ঠিক আছে ওখানে যেতে কতক্ষণ লাগবে যেতে কতক্ষণ লাগবে

হ্যাঁ আচ্ছা সময় অনেকটাই লাগবে না না সেরকমও তো আমরা আর খাওয়া দাওয়া কি আপনারা দেবেন না আমাদেরকে নিজেদেরকে নিয়ে যেতে হবে ও আচ্ছা মানে খাওয়া দাওয়া হুম হুম খাওয়া দাওয়া আমাদের নিজেদের খরচা আচ্ছা সেরকম মতো তো নিয়ে যেতে হবে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি আপনাকে বলছি আমাদের বন্ধু বান্ধদের সাথে সব ডেট ঠিক করে নিই সময় ঠিক করে নিই কখন কি যাবে কবে কি যাবে তো সেই হিসাবে হ্যাঁ আমি দু তিন দিনের মধ্যেই যাওয়ার চিন্তাভাবনা নিচ্ছি দু তিন দিনের মধ্যেই যাবো তো ঠিক আছে আমি আমি ফোন করবো সবাইকে নিয়ে নিই এই হ্যাঁ ঠিক আছে হুম